আমি আগামী তিরিশে এপ্রিল আমার পরিবারের নজন সদস্য সহ আমি মোট দশ জন পুরুলিয়া দেউলঘাটার মন্দির যেতে চাই দশ সিটের একটি বোলেরো গাড়ি পাওয়া যাবে কিনা তা বিষয়ে আমি পরিবহণ সংস্থার কাছ থেকে জানতে চাইছি